আমাদেরই গ্রামের আমাদের পাশের বাড়িরই একজন ডায়রিয়াতে আক্রান্ত হয়ে পড়েছিলো ডাক্তারবাবুরা এসে ওষুধের ওষুধ মেডিসিন কিছু দিয়ে গেছিলেন ছিলেন এবং তারা ঘরোয়া কিছু প্রতিক্রিয়তা বলে গিয়েছিলেন এবং আমাদের পাড়ার একজন বিদ ঘরোয়া কিছু প্রতি ঘরোয়া কিছু প্রতিকারের মধ্যে বলেছিলেন যেমন প্রতিদিনই তাদেরকে নিয়মিত সময়ে নুন চিনির জল এবং থানকুনি পাতা বেঁটে তার রসকে খাওয়ানো হতো এবং ওয়ারেস কেন্দ্র থেকে ওয়ারেস এনে সেই ওয়ারেস জল গুলে তাদেরকে সময় মতো খাওয়ানো হতো এবং আরো কিছু প্রতিক্রিয়া রয়েছে সেগুলো তাদেরকে সময় মতো প্রদান করা হতো